আমি একটি যাত্রীবাহী বাসের অবশ্যই বর্ণনা দিতে পারি সেটা হচ্ছে আমি যখন আমার নিজের বাড়ি থেকে মামার বাড়ি যাই একটা বাসে যাই আমি সেই বাসটা সত্যি আমার কাছে অনেকটা ভ্রমণতুল্য ওই বাসটায় যেতে আমি সত্যিই খুব ভালোবাসি জানলাগুলো খুব সুন্দর বড় বড় এবং সামনে ড্রাইভারের পাশে একটা আলাদাভাবে বসার জায়গা থাকে যেইখানে বসতে আমি সত্যি কথা বলতে খুব ভালোবাসি আর ওর স্টেয়ারটা স্টেয়ারের কাছে ওর যে পায়ের কাছের জায়গাটা থাকে সেটা আরও সুন্দর আর বাসের হর্ন বাজার আওয়াজ তো আরও সুন্দর সব থেকে মজার ব্যাপার হল উনি কিন্তু বিভিন্ন ধরনের হর্ন বাজান এমন কি বাসটা চলার পথে কিন্তু পুরো বাসটায় গান বাজে ওই বাসে অনেকগুলো সিট থাকে অনেক যাত্রী ভ্রমণ করে বা যায় এক স্থান থেকে অন্য স্থানে যায় ডিজেলে চলে বাসটা কিন্তু ডিজেলে চলে তবে বেশি ডিজেল ধরে রাখার মতো ক্ষমতা বাসটা রাখে না কারণ কিছু দূর গিয়ে বাসটাকে ডিজেল আবার নিতে হয় চালকের যে আসন অর্থাৎ ড্রাইভার চালকের যে আসন সেটা কিন্তু যথেষ্ট মোটা অন্যান্য বাসের তুলনায় কিন্তু বেশ সুন্দর বাসের কাচগুলিতে যাতে জল না পড়ে তার জন্য তোলা পড়ার আলাদা একটা বন্দোবস্ত আছে আর সব থেকে বড় জিনিস বাসের উপরে বর্ষাকালে কাউকে বসতে দেওয়া হয় না যদি সে বৃষ্টিতে ভিজে যায় বা উপর থেকে পড়ে যায় এই নিয়মবিধিগুলোও কিন্তু ওই বাসটার সাথে মানা হয় তাই আমার কাছে ওই বাসটা যথেষ্ট প্রিয়